বাইক সম্প্রদায়ের সাথে জড়িত হওয়ার এবং অন্যান্য রাইডারদের সাথে দেখা করার অনেক কিছু উপায় রয়েছে যা হলো অনলাইন অনলাইনে অনেক বাইকিং ফোরাম এবং গ্রুপ রয়েছে যেখানে আপনি অন্যান্য রাইডারের সাথে দেখা করতে পারেন তথ্য শেয়ার করতে পারেন এবং রাইডের পরিকল্পনা করতে পারেন বাইকিং সম্প্রদায়ের সাথে সংযুক্ত থাকার জন্য ফেসবুক টুইটার এবং ইনস্টাগ্রামের মতো সামাজিক মাধ্যম ব্যবহার করা যেতে পারে বাইকিং অ্যাপ ব্যবহার করে আপনি নতুন রাইডারদের সাথে দেখা করতে পারেন রাইডের পরিকল্পনা করতে পারেন এবং রুট খুঁজে পেতে পারেন এছাড়া অফলাইন মাধ্যমে আপনি আপনার এলাকায় বাইকিং ক্লাব খুঁজে সেখানে যোগদান করতে পারেন ক্লাবগুলি থেকে নিয়মিত রাইড সামাজিক ইভেন্ট এবং অন্যান্য কাজকর্মের আয়োজন করা হয় সেখানে আপনি বাইকারদের সাথে দেখা করতে পারেন আমি একা একা বাইক চালানো পছন্দ করি কারণ আমি আমার নিজস্ব গতিতে এবং আমি আমার নিজস্ব পথে যেতে পারি আমি বাইক চালানোকে একাকী এবং ধ্যানমূলক অভিজ্ঞতা হিসেবে উপভোগ করি আমি প্রকৃতির সাথে একা থাকতে পছন্দ করি তবে আমি মাঝে মাঝে অন্যান্য রাইডারদের সাথেও বাইক চালানো উপভোগ করি বাইকিং সম্প্রদায়ের সাথে জড়িত হওয়া এবং অন্যান্য রাইডারদের সাথে দেখা করার অনেক উপায় রয়েছে অফলাইন অনলাইন এগুলোর মাধ্যমে আপনি সংযোগ স্থাপন করুন অথবা আপনি একা বাইক চালানো পছন্দ করলে বাইক চালান আমি তো একা একাই বাইক চালাতে পছন্দ করি